আমি ছোটবেলা থেকেই মাছ ধরা শিখেছি এবং আমি মাছ ধরা ছোটবেলায় আমার বাবার কাছ থেকে শিখেছি আমি ছোটবেলায় যখন বাবা মাছ ধরতে যেত আমি তার সাথে যা যেতাম এবং গিয়ে আমি একাধিক মাছ ধরার কৌশল শিখেছি এই সমস্ত কৌশলগুলির মধ্যে অন্যতম হল বড়দের মধ্যে বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী বিভিন্নভাবে মাছ ধরা হয়ে থাকে যেমন হুইলের মাছ ধরা বা বড়শির মাছ ধরা তার আলাদা আলাদা পন্থা রয়েছে যেমন সাধারণত যে পুঁটি মাছ ধরতে হয় ছোট ছিপ নিয়ে পুঁটি মাছে সাধারণত উপর জলে বা ভাসমান জলে থাকে সেই জন্য ফাতনাকে বা চারাকে ভাসা জলে রাখতে হয় এবং যদি গভীর জলের মাছ যেমন ট্যাংরা মাছ আরে ধরতে হয় তাহলে সাধারণত গভীর মাটি থেকে একটু উপরে চারাকে দিয়ে রাখতে হয় যাতে ট্যাংরা মাছ ধরা যায় এছাড়া বিভিন্ন রকম যে জাল রয়েছে গাঁথা জলে মাছ ধরার পন্থা আলাদা রকম এবং মাথা ঘুরানি যেটা সেয়ানা হয় তার পন্থা আলাদা রকম এবং যে সমস্ত জাল টেনে মাছ ধরা হয় তার পন্থা অন্য রকম তো বিভিন্ন জালের মাছ ধরার বিভিন্ন রকমের পন্থা রয়েছে এছাড়া যেমন চারা কাঠি দিয়ে মাছ ধরা একটি চারার আকারে মাছ চারা কাঠি জলের মধ্যে পুঁতে দেওয়া হয় এবং মাছ এসে চারাটি খেতে লাগে যেটা দূর থেকে দেখে বুঝতে পারা যায় এবং তখন সেখানে ছিপ দিয়ে বা জাল দিয়ে মাছ ধরা হয় এরকম বিভিন্ন রকমের মাছ ধরা বিভিন্ন পন্থা রয়েছে এবং বিভিন্ন রকমের পন্থা বিভিন্ন পদ্ধতি অনুযায়ী বিভিন্ন রকমের কৌশল রয়েছে এবং সেই সমস্ত কৌশল অবলম্বন করে মাছ ধরতে হয় এবং আমি ছোটবেলায় আমার বাবার সঙ্গে নদীতে খালে মাছ ধরতে গিয়েছি এবং তার কাছ থেকেই আমি শিখেছি বা আমার পরিবার ও অন্যান্য সদস্যদের কাকু জেঠুদের সাথেও মাছ ধরতে ধরতে গিয়েছি এবং সেভাবে আমি আমার মাছ ধরার যে সমস্ত কৌশল আয়ত্ত করেছি বা শিখেছি